হ্যালো আমি গড়িয়া স্টেশন থেকে বলছি আমি কি হাটারির সাথে কথা বলছি হ্যাঁ দাদা দুটো বিরিয়ানি অর্ডার করেছিলাম ঠিকমতো ভাবে ডেলিভারি পেয়ে গিয়েছি কোনো অসুবিধে হয়নি সুন্দর প্যাকেজিংও ছিল খাবারটা বেশ গরমও ছিল হ্যাঁ হ্যাঁ না না কোনো অসুবিধা হয়নি যে ডেলিভারি বয় সুন্দরভাবে দিয়ে গিয়েছে বাড়িতে হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে আপনি তো ফিডব্যাক দেওয়ার জন্যই ফোনটা করেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই বৃষ্টির দিনে আপনারা যে এত ফাস্ট ডেলিভারি দিয়েছেন তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা অবশ্যই দাদা এরপর আমি নিশ্চয়ই অর্ডার করব আবার খাবার ওকে দাদা থ্যাঙ্ক ইউ